এখানে স্মৃতি স্তম্ভ বলতে এই নানক বড় স্থল ছোটো স্থল দেখার মত জায়গা এখানে ঝুলন হয় আর আরও জায়গা হচ্ছে নিতাই গৌর মন্দির আমার বাড়ির পাশে তাছাড়া কাছাকাছি সমুদ্র সৈকত বলতে দীঘা আছে দীঘাতে শীতকালে ডিসেম্বর জানুয়ারি মাসে প্রচুর মানুষ আসা যাওয়া করে আর এসময় প্রচুর ভিড় হয় দীঘা যাওয়ার জন্য মানুষ মানুষ এখান থেকে গাড়ি ভাড়া করে দীঘার সমুদ্র সৈকত দেখতে যান এটাই আমার কাছাকাছি সমুদ্র সৈকত আর স্মৃতি স্তম্ভ ছোটো স্থল বড়ো স্থল আর গৌড় মন্দির আর আছে শিখদের ধর্মগুরুর স্থান নানক নানক আমার বাড়ির পাশেই